আমি কিছুদিন আগে একটি মোবাইল কিনেছিলাম মোবাইলটির রঙ খুবই সুন্দর আমার ভীষণ পছন্দ হয়েছে মোবাইলটি এবং এর রম র্যাম প্রসেসর খুবই ভালো আমার ফোনের ক্যামেরাও খুবই সুন্দর কোনও দূরের জিনিসকে আমি যদি ক্যামেরাবন্দি করছি তাহলে খুবই স্পষ্টভাবে আমি দেখতে পাচ্ছি আবার ফটোটিকে যদি আমি ভালো করে দেখতে চাই তাহলেও ছবি ফাটছে না ছবিটি খুব উন্নতমানের ওঠে এবং আমার প্রসেসরও খুব ভালো ফোনটি খুব ভালোভাবে চলছে এবং গরম খুবই কম হচ্ছে এই ফোনটি কিনে আমি অনেকটাই সন্তুষ্ট